আমাদের বলতে গেলে ভারতের সরকারি ভাষা হিন্দি এবং আমাদের মাতৃভাষা হলো বাংলা তো প্রথমেই আমরা বলতে চাই যে হিন্দি ও বাংলা ভাষার তুলনা করতে গেলে অনেক কিছুই বলা যায় কারণ হিন্দি ভাষাটা সম্পূর্ণ আলাদা হিন্দি ভাষাটা আলাদা মানে বাংলা ভাষাটা আলাদা আমার বাংলাভাষী আমি বাংলার পড়াশোনা করেছি আমরা ছোটো থেকে বাংলাটাই শিখেছি এবং মাতৃভাষা বাংলা এবং বাংলা নিয়েই পড়েছি কিন্তু যত দিন যাচ্ছে আমাদের এখানে বাংলা ভাষাভাষীর সাথে হিন্দির ভাষাভাষী মানুষও যোগ কাজ করছে এবং থাকছে বসবাস করছে এবং কাজের ক্ষেত্রে অনেক জায়গায় হিন্দি ভাষার সাথে কাজ করতে হয় তাই আমাদেরও এখন হিন্দি ভাষা বলতে হয় হিন্দি ভাষাটা অনেকটা বাংলার কাছাকাছি যেরকম বাংলাতেও যেমন ব্যাকারণ রয়েছে হিন্দিতেও আমাদের ব্যাকারণ রয়েছে কিন্তু আমরা হিন্দির ব্যাকারণ সম্বন্ধে অতটা ওয়াকিবহল না হলেও আমরা শুনে শুনে হিন্দিটা কিন্তু আমরা শিখেছি কিন্তু আমরা বাংলা ভাষাটা ছোটোর থেকে শিখেছি পড়েছি এবং আমার মনে হয় বাংলা ভাষার যতটা মধুর বাংলা ভাষার মতন অন্য কোনো ভাষা মধুর না অন্য জনকে সম্বোধন করলেও করতে বাংলা ভাষাটা যতটার মধুর যতটা সম্মানের আমার মনে হয় না হিন্দি ভাষাটাও অতটা সুন্দর হিন্দি যেহেতু রাষ্ট্রীয় ভাষা হিসাবে আগামী দিনের সিলেকটেড তাই হয়তো হিন্দি ভাষা আমাদের ব্যবহার করতে হতে পারে কিন্তু বাংলার কাছাকাছি কখনোই আস্তে পারবে না বাংলা মধুর এবং মধুরতর তাই যেহেতু আমরা তার ওপর আমরা বাংলায় পড়েছি এবং বাংলা শিখেছি তাই আমাদের কাছে বাংলাটাই সবচেয়ে প্রিয় হিন্দির তুলনায়